সাপের কামড় থেকে যদি বাঁচতে হয় তাহলে বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল বা নোংরা এগুলো সব পরিষ্কার করতে হবে তারপর পরিষ্কার রাখতে হবে যাতে সেখানে সাপ যেন না এসে লুকিয়ে থাকে বা বসে থাকে তারপরে আস বাড়ির আশেপাশে বা বাড়ির আশেপা কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখতে হবে তারপর পোকামাকড় কামড়াতে যাতে না পারে তার জন্যে কি করতে হবে বাড়িতে যখন রাত্রেবেলা যখন শোবো বা দুপুরে যখন শুই তখন মশারি না টাঙ্গিয়ে এবং টাঙিয়ে রাখতে হবে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে যাকে তাকে যদি না কামড়ায় তার জন্য গায়ে লোম যে অনেক রকম কম্পানির লোশন বেড়িয়েছে সেইগুলো যেন লাগিয়ে রাখে যাতে পোকামাকড় যাতে না কামড়াতে পারে যাতে কোনো রকম স্কিন ডিজিজ না যে হয় তার সে ব্যবস্থা রাখতে হবে আর বাইত কোনো জলও জল যে বা বৃষ্টির জল কোথাও যেন জমা না থাকে জল জমেও অনেক রকম পোকামাকড় জন্মায় ছোটো ছোটো অনেক রকম কীট পতঙ্গ জন্মায় সেগুলো যেন জন্মাতে না পারে সেইগুলোর ব্যবস্থা করতে হবে কেন ওখান থেকে নতুন নতুন নতুন নতুন এ ইয়ে পোকামাকড় জন্মায় পোকামাকড় জন্মালে সেগুলো না আমাদে হয়তো খাবারর মধ্যে যাবে বা আমাদের কামড়ালে আমাদের শরীরের মধ্যে যাবে তাতে আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে রোগের কারণে আমরা অসুস্থ হয়ে যাব অসুস্থ এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিরাপদ থাকতে হবে তাদের নিরাপদ থাকতে হবে এটাই আমি যেন চাই সকলে যেন এর ব্যবস্থা যেন নেয়